হ্যালো হ্যাঁ বলছিলাম বলুন আচ্ছা বলুন কোথায় তে হ্যাঁ ছোটো প্রাইভেট কার রয়েছে বোলেরো রয়েছে স্করপিও রয়েছে সুইফ্ট ডিজায়ার রয়েছে বিভিন্নরকম প্রাইভেট কার রয়েছে এছাড়াও রয়েছে হ্যাঁ সুইফ্ট ডিজায়ার রয়েছে আচ্ছা আচ্ছা কোনও অসুবিধ না ভাড়াটা বলতে তো আমরা তো বিভিন্ন গাড়ি রয়েছে বললাম যেহেতু আপনি সুইফ্ট ডিজায়ারটা পছন্দ করেছেন তো ওটা আপনার হচ্ছে কুড়ি টাকা পার কিলোমিটার আসবে ঠিক আছে এবার আপনি পরেও যদি কোথাও ঘুরতে যান তাতে কোনও অসুবিধে নেই আমাদের গাড়ির ফেসিলিটি এরকম যে আমার যে সমস্ত সুইফ্ট ডিজায়ার ট্যুরিস্টরা নিতে চায় আমাদের গাড়ি ভাড়ায় ঠিক আছে তারা যতদিন খুশি নিতে পারেন আমাদের কুড়ি টাকা পার কিলোমিটার হিসাবে আমরা পয়সা নিয়ে থাকি ঠিক আছে এবার আপনি আরো বড়ো গাড়ি নিন বা সেখানে যদি প্যাসেঞ্জার বেশি হয় তাহলে টাকাটা আস্তে আস্তে কমে আসবে ঠিক আছে তিরিশ টাকা হ্যাঁ এসব খরচা আপনারা প্যাসেঞ্জারকে কোনও দিতে হবে না এটা একদম টোটাল ইনক্লুডিং আমরা করে রেখেছি ঠিক আছে শুধু খাওয়া দাওয়ার যে খরচের ব্যাপারটা রয়েছে ঠিক আছে আপনাদের কে নিজেদের কে বহন করতে হবে এছাড়া তেল থেকে টোল ট্যাক্স বা পুলিশ আদারওয়াইস যা কিছুই হোক না কেন শুধু অ্যাক্সিডেন্টাল বাদে খাওয়া দাওয়া বাদে এগুলো বাকি সমস্ত কিছুই কুড়ি টাকা পার কিলোমিটারের মধ্যেই কভারেজ করা আছে না না না টোল ট্যাক্স লাগছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তবে খাওয়া দাওয়া আমরা প্রোভাইড করে থাকি অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট রেষ্টুরেন্টের সাথে যোগাযোগ তো রয়েছে কেন আমাদের গাড়ি পাশ দিয়ে তো যায় নিয়ে যায় ট্যুরিস্টরা তো সেই জায়গা থেকে চেনা পরিচিতি রয়েছে তাই আপনারা যদি নিজেরা ব্যবস্থা করে থাকেন তো ভালো কথা না হলে আমরা সেই সব দিকেও হেল্প করে দেব ঠিক আছে এই হচ্ছে বিষয় ঠিক আছে তো কোনও অসুবিধে নেই আমাদের গাড়ি সব অ্যাভেলেবল রয়েছে আমাদের অ্যাডভান্স হচ্ছে দুহাজার এক টাকা দিয়ে বুকিং করতে হয় ঠিক আছে আপনি ওটা অফিসে এসে কমপ্লিট করে দিন হাঁ হ্যাঁ ওই তো দুহাজার এক টাকা দিয়ে এগ্রিমেন্ট করে যাবেন ঠিক আছে স্যার দুহাজার এক টাকাটা নন রিফান্ডেবেল হ্যাঁ হ্যাঁ কোনও অসুবিধা নেই তাহলেও হবে তো স্যার আপনাকে সফ্ট কপি আমরা পাঠিয়ে দেব যেদিন আপনি যাবেন হ্যাঁ ঠিক আছে